হ্যাঁ আমি এক দিন আমি একটা সময়ের কথা বলতে চাই যেই সময় আমি খুবই একটা বিপদের মুখে পড়েছিলাম সমস্যা খুবই সমস্যা হয়েছিল আমি এক দিন একটা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম আম তো যে সে কাজটা হলো যে আমি একটা কাজ করতাম একটা অফিসে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম তো সেই সময় আমি ই একটা কাজের জন্য বেরিয়েছিলাম তো সেই সময় ওয় প্ এ একটা রাস্তার মাঝখানে আমি এক যে স্কুটিটা নিয়ে গিয়েছিলাম যে স্কু স্কুটিটা পাংচার হয়ে গিয়েছিল ও তো সেই তখন এমন একটা জায়গাতে হয়েছিল যেখানে কোনো মানুষজন ছিল না বা আর সন্ধ্যের দিকে হয়েছিল তো সেই টাইমটায় সেই রাস্তাটার সেখানটাতে ক্ মানুষজন কম ছিল বা সেখানে সামনাসামনি কোনো গ্যারেজও ছিল না হ্যাঁ তো সেই জায়গাতে আমি খুবই সমস্যায় পড়েছিলাম যেহেতু আমি স্কুটিটা নিয়ে আসছিলাম তো রাত্রেরবেলা এরকম আমি একা ছিলাম তো তখন আমি কী করব এটা ভেবে আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল তো সেটা আমি ঠিক করেছিলাম তো আমি আমার কাছে ফোন ছিল তো সে ফোন থেকে আমি এক গ্যারেজ মিস্ত্রিকে ফোন করেছিলাম তো তাকে বললাম যে দাদা আমি এরকম একটা সমস্যায় পড়েছি তো আপনি এসে যদি একটু ঠিক করে দিতেন তো খুবই ভালো হতো তো সেখানে এ বলা মাত্র তো দেখলাম আধ ঘণ্টার মধ্যে সেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে একাই তো সেখানে গিয়ে সেই মিস্ত্রিটা গিয়ে আমার যে স্কুটির পাংচারটা সারিয়ে দিয়েছিল এবং সেখান থেকে আমি সেই সমস্যার থেকে আমি সেই সমস্যার সমাধান এরকমভাবেই করেছিলাম এবার সেখান থেকে আমি বাড়ি এসেছিলাম বাড়ি আসতে যদিও রাত হয়ে গিয়েছিল তবু আমি সেই সমস্যা থেকে বেরিয়ে এসতে আসতে পেরেছিলাম